আমি তো চিড়িয়াখানায় গিয়েছিলাম খুব মজা হয়েছিলো বাবা মার সঙ্গে গিয়েছিলাম আর আমরা ঘর থেকে খাবার নিয়ে গিয়েছিলাম তারপরে ব্যাডমিন্টান নিয়ে গেছিলাম খা ওখানে বসে খেয়েছিলাম খুব মজা হয়েছিলো আর ব্যাডমিন্টারটা আমি আর আমার ভাই খেলছিলাম খেলতে খেলতে আমার ভাই খুব জোরে পড়ে গেছিলো তারপরে আমার না বাঘ দেখতে খুব ভালোবাসে বিশেষ করে সাদা বাঘ আর ওটা তো বেশি দেখা যায় না হট হট করে বেড়াচ্ছে হট হট করে দেখছি খুব মজা লাগছিলো তারপরে অনেক পুরো পুরোটা ঘুরেছি আমার বাবার হাত ধরে ধরে আমি ঘুরেছিলাম তারপরে তখন তো আর ফোন ছিলো না তাই জন্য আমরা একটা ছোটো ক্যামেরা নিয়ে গিয়েছিলাম ওই ক্যামেরাতে ছবি তুলেছি খুব মজা করেছি আমার খুব ভালো লেগেছে চিড়িয়াখানাটা আর তখন তো অনেক পশু ছিলো এখন যেমন কোনো পশু নেই কিন্তু তখন অনেক পশু ছিলো আমরা অনেক ঘুরেছি আর আমার মা বাবা আমার ভাই চারজনে মিলে আমরা খুব মজা করেছি খুব ভালো লেগেছে